লোকেরা স্থানীয় ভাষায় বাংলা নিউজ চ্যানেল দেখতে পছন্দ করে যেমন চব্বিশ ঘন্টা জি নিউজ এবিপি আনন্দ এইসবই বিভিন্ন রকম ঘটনা ঘটে যাওয়ার প্রতি প্রতিদিনের ঘটনা ঘটে যাওয়ার খবর দেখতে পছন্দ করে এছাড়াও প্রতিদিনের আপডেট এবং কি ঘটে চলেছে বিভিন্ন রাজ্যে সেসব খবর দেখতে স্থানীয় লোকেরা নিজেদের ভাষায় পছন্দ করে এইসব নিউজ চ্যানেলগুলি